আমার ভ্রমণের সময় সবচেয়ে বেশি আমি যেতে পছন্দ করি বাসে সবাই মিলে এবং সেই বাসে যাওয়ার সময় আমরা আমাদের খুবই পার্শ্ববর্তী একটি জায়গা ট্যুরিস্ট স্পট রয়েছে ঝড়খালি সেখানে আমরা বাসে করে যাওয়ার সময় খুবই আনন্দ করেছি এবং সেটি আমাদের সবাইকে স্মরণীয় করে রাখে সবাই এক সঙ্গে যাওয়ার জন্য এবং আরও একটি পার্শ্ববর্তী এলাকা রয়েছে যেখানে দীঘা সেখানেও আমরা বা বাসে করে সবাই গিয়েছিলাম এবং সেখানে সবাই খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম হই হুল্লোড় করতে করতে যেটি আমাদের সারা জীবন মনে থেকে যাবে এবং এছাড়াও আমরা আমি আমার বন্ধুদের সাতে লং ড্রাইভে যখন বেরোই তখন বাইক নিয়ে যেতে পছন্দ করি বাইক নিয়ে সবাই খুবই দূরে আমরা প্ল্যান করে আমরা বেরিয়ে যাই এবং তার সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাই এবং আমরা যখন দীঘাতে যাই সেখান থেকে তিন চাকার টোটো অথবা চার চাকার সুমো সেগুলো ভাড়া করে নিয়ে যেয়ে ঘুরতে পছন্দ করি সেগুলি আমাদের খুবই স্বল্প খরচে চারিদিকে ঘুরে আমাদের দেখার স জন্য সাহায্য করে দেয় এবং এছাড়াও সেখানে বাইকও পাওয়া যায় যেগুলো করে চড়ে দীঘার পার্শ্ববর্তী এলাকাগুলি খুবই সুন্দরভাবে ঘুরো করা যায় যেগুলি আমার খুবই পছন্দের এই সব পরিবহনগুলি